কাছাকাছি শিল্পের দোকান বলতে এখানে কাঠের এবং মাটির জিনিসের কিছু দোকান আছে সেখানে বিক্রি হয় না এরম অনেক জিনিস আছে সেই জিনিসগুলির মধ্যে এখন কাঠের জিনিস মানুষের খুবই পছন্দের কিন্তু মাটির পুতুল মাটির খেলনা এই সবের ব্যবহার আস্তে আস্তে উঠেই চলেছে মোবাইল ফোন আসার পর থেকে বাচ্ছারাও সেই মাটির শিল্পের অবহেলা করতে শুরু করেছে তারা সেই মাটির পুতুল মাটির খেলনা নিয়ে আমাদের সময়ের মতো খেলতেই ভুলে গেছে হয়তো কিন্তু সেই মাটির শিল্প বা কাঠের শিল্পকে আমাদের সম্মান করা উচিৎ কারণ একটা সময় ছিল যখন আমরা সেগুলোই ব্যবহার করে আসছিলাম এগুলির জন্য শিল্পীদেরও অনেক খাটতে হয় মাটি জোগাড় করা কাঠ জোগাড় করা রঙ জোগাড় করা মানুষের পছন্দমতন গড়ে তোলার চেষ্টা করা এবং সবথেকে মূল কথা হচ্ছে মানসিক শক্তি এবং মানসিক একটা ইচ্ছে কিন্তু দিনে দিনে মানুষের মন থেকে সেই মাটির জিনিস কাঠের জিনিস ব্যবহারের ইচ্ছেই যেন উঠে যাচ্ছে আমাদের উচিত প্রতিটা শিল্পকেই সম্মান করা এবং শিল্পীকেও সম্মান করা